পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত একটি জেলা হল পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলাতে স্বাস্থ্য পরিকাঠামো অন্যান্য জেলাগুলির তুলনায় অনেকটাই অপর্যাপ্ত তাই কোনো জটিল ব্যাধি ও আপৎকালীন পরিস্থিতিতে পুরুলিয়া জেলার মানুষকে অন্যান্য জেলা ও রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থার প্রতি নির্ভরশীল হয়ে থাকতে হয় ফলে চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে পড়ে সেক্ষেত্রে পুরুলিয়ার সড়কপথ ন্যাশনাল হাইওয়ে সিক্সটি ও অন্যান্য সড়কপথগুলি অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করে থাকে পুরুলিয়ার মানুষ রাঁচি ধানবাদ বোকারো শহরের হাসপাতালগুলি ও দুর্গাপুর শহরের হাসপাতালগুলির উপর প্রবলভাবে নির্ভরশীল হয়ে থাকে তাছাড়াও পুরুলিয়ার অধিকাংশ মানুষই গরীব সেক্ষেত্রে এই ব্যয়বহুল চিকিৎসাব্যবস্থা গ্রহণ তাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না তবে পুরুলিয়ার সদর শহরে দেবেন মাহাতো সদর হসপিটাল ও মেডিকেল কলেজ ও রঘুনাথপুরে সুপার স্পেশালিটি হসপিটাল পাড়াতে লোকেশ্বরানন্দ চক্ষু হসপিটাল ও পুরুলিয়া শহরে আরও রোটারি হসপিটাল সহ পুরুলিয়া জেলাতে বিভিন্ন ধরনের চিকিৎসা কেন্দ্র ও হসপিটাল গড়ে ওঠায় আজ পুরুলিয়া স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটেছে পুরুলিয়ার অনেক ছাত্রছাত্রীরা চিকিৎসাবিজ্ঞানে পড়ার প্রতি আগ্রহী দেখালে পুরুলিয়া থেকেও আজ সমাজসেবামূলক কাজে তারা যুক্ত হচ্ছে পরে পুরুলিয়ার স্বাস্থ্য পরিকাঠামো পূর্বের তুলনায় আজ অনেকটাই উন্নতি সাধন করতে পেরেছে বলে আমার মনে হয়